নমস্কার দাদা আমি নিজে পাসপোর্ট বানাতে বানানোর জন্য এই ওয়ার্কশপে এসসিলাম তো একটু বলতে পারবেন কি আমার কী কী ডকুমেন্টসটা লাগবে আচ্ছা হ্যাঁ এইসবগুলো ডকুমেন্টস প্রায় আমাদের আমার সব রেডি করা আছে তো কি আর মানে কত টাকা কি লাগবে একটু সেই ডিটেলস একটু বলে দিলে ভালো হতো ওকে ওকে এই চারশো টাকা মতন লাগবে ওকে ঠিক আছে তো আমি কালকে তাহলে এইগুলো সব ডকুমেন্টসগুলো নিয়ে আসি আমার রেডি হয়ে যাবে তো কতদিন লাগবে তাও রেডি হতে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি কালকেই আসছি আপনার কাছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ